হ্যাঁ এখানে ভাষা বা আমাদের মাতৃভাষা হলো বাংলা আমরা বাংলা ভাষার মাধ্যমে কথা বলি স্কুলে লেখাপড়া বাংলা ভাষায় মাধ্যমে হয় সরকারে বিভিন্ন অফিসে কাজকর্ম বাংলা ভাষাতে হয় আমরা বাংলা ভাষায় অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল সব চ্যানেল সব জানা নেই আমি কয়েকটা জানি যেমন ধরুন এ বি পি আনন্দ বাংলা স্টার জলসা চব্বিশ ঘন্টা জি নিউজ এগুলো হচ্ছে সব বাংলা ভাষায় বিভিন্ন সংবাদ মাধ্যম মাধ্যম এরা বাংলা মাধ্যমে ভারতবর্ষে পৃথিবীতে যেসব হোল ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো মানুষের সামনে তুলে ধরে ইংরাজি হি বা হিন্দি এখানে চলে চলে না যে সেরকম নয় যে প্রচণ্ড কানে কারণ এখানে নেপালি ভুটানি যারা থাকে তারা হিন্দিতে কথা বলে কিন্তু তারা বাংলাও জানে তবে ইংরাজি তারা অতটা অভ্যস্ত না ইংরাজিটা কেবলমাত্র স্কুলে পড়াশোনার কাজে একটু আধটু লাগে তাছাড়া এখানে সমস্ত কিছু বাংলার মাধ্যমে কাজকর্ম করা হয়